স্কুলে আমার প্রিয় বিষয় ছিল বাংলা বাংলা ভাষার প্রতি ভালোবাসাটা আমার ছোটোবেলা থেকেই জেগেছে ছোটবেলায় বইয়ের তাকে সব সময় দেখতাম শরৎচন্দ্র রবীন্দ্রনাথ ফেলুদা ব্যোমকেশ এগুলি রাখাই থাকতো তো আমি ছোটবেলা থেকেই বই প্রচণ্ড ঘাটতে ভালবাসি আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস মেজবউ শ্রীকান্ত এগুলি আমার মন ছুঁয়ে যায় এছাড়াও ফেলুদা ব্যোমকেশ মানে আমি গোয়েন্দা গল্প পড়তেও ভীষণ ভালোবাসি ফেলুদা ব্যোমকেশ তার মধ্যে অন্যতম ফেলুদার প্রত্যেকটা খণ্ড আমার পড়া হয়ে গেছে ব্যোমকেশ এখন যেহেতু সানডে সাসপেন্স বেরিয়ে গেছে তো সেখানকারও গল্প আমি শুনতেও খুব ভালোবাসি রেডিওতে তো আমার এই কবি এবং লেখকদের এরম নিখুঁত ভাষা এবং নিখুঁত লেখা আর কবিদের যে প্রকৃতির প্রতি প্রেম এই থেকেই আমার কোন এক থেকে আমার বাংলা ভাষার প্রতি এতো ভালোবাসা বেড়েছে হয়তো